খেলাধুলো দিয়ে গ্রামীণ এলাকার মানুষ উপকৃত হয়েছে কি নাা বলতে পারবো না হ্যাঁ যারা অনেক বেশি ট্যালেন্টেড তারা নির্দিষ্ট একটা জায়গায় তো পৌঁছাতে পেরেছে আর দেখতে গেলে যতগুলো ট্যালেন্টেড মানুষ যারা বড়ো বড়ো জায়গায় পৌঁছেছে মানে খোঁজ নিয়ে দেখলে বোঝা যায় তারা প্রত্যেকের কিন্তু গ্রামেই জন্ম গ্রামের মানুষরা দুধে ভাতে মানুষ হয় না তো অত্যন্ত কষ্ট করে মানুষ হয় আর তা স্বপ্নের পিছনে অনেক পরিশ্রম করে যে কারণে তারা সফল হয় তো খেলাধুলো গ্রামের মানুষের উপকৃত হয়েছে বলতে যত উপরের লেভেলের মানে মানুষজন আছে যারা খেলাধুলোর দিক দিয়ে এগিয়ে বেশিরভাগটা আমরা দেখবো তাদের গ্রামেই জন্ম গ্রামেরই মানুষ তারা তাছাড়া খেলাধুলো গ্রামের মানুষ তো উপকৃত বলতে কি বিভিন্নভাবে আনন্দ পায় গ্রামে কোনো রক্তদান শিবির হলও সেখানে অনুষ্ঠান করলো গ্রামের বউ মেয়েরা সবাই মিলে যোগদান করলো বিশাল একটা আনন্দ হয় আর তাছাড়া শীতকালে যে গ্রামে কাবাডি খেলা হয় সন্ধ্যেবেলা সবাই কাজ কাম থেকে সেরে যেয়ে কাবাডি খেলা টেলা হয় মানে আমার মামার বাড়ি যেটা দেখেছি সবাই মিলে বসে থাকে ভীষণ আনন্দ করে খুবই ভালো লাগে উপকৃত থেকে বেশি আনন্দটা পাওয়া যায় খেলাধুলোর